আমি আমার বন্ধুর জন্মদিনে তাকে উপহার হিসাবে আমি একটি কবিতা লিখে দিই সেই কবিতাটি দেখে তার খুবই পছন্দ হয় কারণ সেই কবিতাটি আমি লিখেছিলাম তার জীবনী সম্পর্কে ছোট থিকে বড় হওয়া পযন্ত সে কিভাবে তার জীবনটাকে কাটিয়েছে সেই সম্পর্কে আমি একটি কবিতা লিখেছিলাম সেই কবিতাটি দেখে তার নিজের সেই ছোটবেলা থেকে বড় হওয়ার সব কিছুই তার মনে পড়ে যায় তার চোখের সামনে ভেসে ওঠে সে কিভাবে বড় হয়েছে কেমন দিন কেটেছে ছোটবেলার দিনগুলো সেইটি দেখে তার খুবই পছন্দ হয় এইভাবেই আমি তাখে একটি বই উপহার দিতে সে খুব খুশি হয়েছে বললে বলেছে যে এই উপহারটি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার